হ্যালো হ্যাঁ দাদা আপনি কোথায় আছেন আমি আধা ঘন্টা ধরে ওয়েট করছি আপনার আসতে এতো দেরি হচ্ছে কেন হ্যাঁ কি গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে সারাতে কতক্ষণ লাগবে ও আচ্ছা একটু তাড়াতাড়ি করুন আমার একটু তাড়া আছে আমি আর দশ পনেরো মিনিট ওয়েট করছি হ্যাঁ দশ পনেরো মিনিটে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসুন রাখছি হ্যাঁ